আমাদের এলাকায় মৃত্যুর কিছু প্রধান কারণ মূলত বয়স্কদের শারীরিক সমস্যা শিশুদের অপুষ্টির সমস্যা মায়ের দুর্বলতা ইত্যাদি ইত্যাদি আমাদের এখানে বয়স্কদের প্রায়ই হৃদরোগে আক্রান্তর ফলে মারা যায় এবং আমাদের এখানে শিশুর মৃত্যুর হারের সংখ্যা কমেছে